হ্যাঁ আপনি অটো কাকু বলছেন কালকে মালদহ যাওয়ার পথে আমি আপনার অটোতে গিয়েছিলাম তো নামার সময় আমি একটা ব্যাগ ভুলে গিয়েছিলাম তো ব্যাগটা কি আপনি তুলে রেখেছেন ওটা আমার বেগ ছিলো কিন্তু আমার ওটাতে কাগজ টগজ ছিলো ওটা দিয়ে দিলে ভালো হতো তো কালকে কি আপনি আসবেন এদিকে মণিক চক হ্যাঁ তো একটু সময় মতো আমাকে দিয়ে দিলে ভালো হতো

ওটাতে আমার ফাইলও ছিলো একটা ব্যাগের মধ্যে মোবাইলটা আমার হাতে ছিলো হ্যাঁ

হ্যাঁ কাল কখন আসবেন আপনি হুম আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি একটু আমাকে কল করে লিবেন হ্যাঁ ঠিক আছে আপনি ও মুথাপুর থেকে আসবেন ঠিক আছে হুম ও দিয়ে দিলে ভালো হতো আমি ভাবছি যে ভুলে গিয়েছি হারিয়ে যাবে না কি অনেক কষ্ট করে এই নম্বরটা জোগড় করলাম হ্যাঁ আমি মানিক চক থেকে বলছি আচ্ছা ঠিক আছে কালকে আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো আপনি ফোন করবেন আসবেন আমি নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা